দৌড়ানোর জন্য আমার সব থেকে প্রিয় জায়গা হলো রাস্তা ও ফুটবল গ্রাউণ্ড কারণ এমনি এমনি জায়গায় দৌড়লে সেই জায়গায় পড়ে যাওয়ার ভয় আছে এবং শরীরে ক্ষতি হওয়ার ভয় আছে এবং চোট হওয়ারও ভয় আছে সেই জন্য যদি আমরা কোনও নির্দিষ্ট একটা লেভেল ধরনের জায়গায় দৌড়াই তাহলে আমাদের শরীরে কোনও ক্ষয়ক্ষতি হবে না এই জন্যই আমি মাঠে ও এবং রাস্তায় দৌড়ই যাতে কোনও না কোনও ক্ষয়ক্ষতি না হয় এবং আমি একাই দৌড়ই এই কারণে একাই দৌড়ই কারণ আমি অন্যান্য কাউকে পাই না আমি অন্যদের জন্য যদি তাদেরকে ফোন করে ডাকি তারা আসার আসতে অনেক লেট করে বা দেরি করে সেই জন্য আমি একাই চলে যাই ও একাই দৌড়ই এবং আমি রাস্তাতে বেশি দৌড়ই না কেননা রাস্তায় যখন ছটা বেজে যায় তারপরে আমি আর দৌড়ই না চারটা থেকে সাড়ে পাঁচটা অবধি আমি রাস্তায় দৌড়ই কারণ রাস্তায় অনেক যানবাহন চলাচল হয় সেই কারণে সে যদি ঠুকে দেয় সেই ভয়ে আমি সাড়ে পাঁচটা অবধি রাস্তায় দৌড়ই তারপরে আমি ফুটবল গ্রাউণ্ড আছে আমাদের যেখানে ফুটবল খেলা হয় সেখানে আমি দৌড়তে চলে যাই কারণ সেখানে কোনও ভয় থাকে না কারণ আমি যখন তার ছটার পর থেকে দু ঘন্টা আটটা অবধি যখন দৌড়ই সেই ফুটবল গ্রাউণ্ডে কোনওরকম ভয় থাকে না এবং অনেক ধরনের ব্যায়ামের সরঞ্জাম থাকে সেখানে আমি সেই ব্যায়ামগুলো করি যাতে ফুটবল গ্রাউণ্ডে এবং জিমে যাই জিমেও আমি সেইগুলো করি